আমাদের গ্রামে বিভিন্ন ধরনের ব্যবসা হয়ে থাকে তবে মূলত আমাদের এখানে সামুদ্রিক জীব নিয়ে যেমন কাঁকড়া বা বিভিন্ন সামুদ্রিক মাছ নিয়ে ব্যবসাটা বেশি হয়ে থাকে এগুলো আমরা স্থানীয় বাজারে যেমন ব্যবসা করি তাছাড়া আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা আমরা রপ্তানির ওপর নির্ভর করে ব্যবসাটা করে থাকি এখান থেকে আমরা মূলত কলকাতার বাজারে আমরা মাছটা নিয়ে যাই এবং সেখানে নিয়ে যাওয়ার পর বিভিন্ন মহাজন আবার সেখান থেকে কিনে বিভিন্ন রাজ্যে অন্যান্য রাজ্যে এবং অন্যান্য দেশেও অনেক ক্ষেত্রে পাঠানো হয়ে থাকে এবং এছাড়াও যদি আমরা বলি তাহলে বিভিন্ন জায়গায় আমরা খাঁড়ি তৈরি করে মিষ্টি জলের মাছও কিন্তু আমরা চাষ করে থাকি যে ক্ষেত্রে রুই মাছ কাতলা মাছ বা চিংড়ি কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমরা ব্যবসা করি এখান থেকে আমরা চিংড়ি প্রচুর পরিমাণে বাইরে রপ্তানি করি হ্যাঁ স্থানীয় ক্ষেত্রেও আমাদের ব্যবসাটা হয় ঠিকই কিন্তু সেক্ষেত্রে স্থানীয় ক্ষেত্রের থেকে বেশি আমরা ব্যবসা করি রপ্তানির ওপর নির্ভর করে এছাড়াও যদি আপনাদের বলি তাহলে আমরা কিন্তু কাঠের ওপর বা গাছ থেকে উৎপাদিত যে দ্রব্যগুলো এগুলোর ওপর নির্ভর করে বহু ব্যবসা আমরা করে থাকি যেমন কাঠের ব্যবসা তো একটা রয়েইছে ওটা একটা বড়ো অংশ আমাদের ব্যবসার মধ্যে এছাড়া আমরা কিন্তু গাছ থেকেও উৎপাদিত বিভিন্ন পাতা বিভিন্ন আঠার মাধ্যমে আমরা কিন্তু ব্যবসা করে থাকি এগুলো থেকে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রপ্তানিজাত ব্যবসাটাই বেশি করে থাকি এছাড়া যদি বলেন তাহলে স্থানীয় ক্ষেত্রে কিন্তু এমনি ব্যবসা রয়েছে না আসবাবপত্রের ব্যবসা হয়ে থাকে বিভিন্ন ফসলজাত ব্যবসা হয় থাকে ফল থেকে ব্যবসা হয় আমাদের কিন্তু ঋতুজাত যে ফলগুলো সেগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবসা করি যেমন আম বলুন কুল বলুন হ্যাঁ বিভিন্ন ধরনের ফলের যে ব্যবসা সেটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে করে থাকি এছাড়াও কিন্তু ফসলজাত যেমন ধরুন মানুষ জন খাওয়ার জন্য মূল মূলত ফসল লাগিয়ে থাকে কিন্তু তাছাড়াও এখানকার মানুষ জন যেটা তাদের ক্ষেত্রে অধিক হয়ে যায় সেগুলো কিন্তু ব্যবসা করে যেমন ধানের ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণে এখানে হয়ে থাকে হ্যাঁ আপনারা যদি দেখেন সেগুলো কিন্তু আমি বলবো না শুধুমাত্র স্থানীয় বাজারেই হচ্ছে আমরা এখান থেকে স্থানীয় বাজারে বিক্রি করি ঠিকই কিন্তু আমাদের এখানে বেশ কিছু জন রয়েছে যারা সেগুলো কিন্তু স্থানীয় বাজার থেকে রপ্তানি করে বিভিন্ন রাজ্যে নিয়ে যায় হ্যাঁ এছাড়া যদি বলেন থাহলে আসবাবপত্রের দোকান রয়েছে হ্যাঁ ছোটো খাটো দোকান বা ছোটো খাটো ব্যবসা এরকম কিন্তু অনেকই রয়েছে এখানে আপনাদেরকে যদি আমি বলতে যাই তাহলে দেখা যাবে যে ভুষিমাল দোকান ঠিক আছে বিভিন্ন ধরনের বড়ো বড়ো যে কোম্পানি তাদের সাথেও কিন্তু আমরা ব্যবসা করে থাকি এখানে স্থানীয় ব্যবসা যেমন বাজার হয় সেরকম রয়েছে এছাড়াও কিন্তু আমরা সেগুলো ছাড়াও আমরা রপ্তানির ওপর প্রচুর নির্ভর করে ব্যবসা করে থাকি আমাদের এখানে মূলত সামুদ্রিক এবং কাঠজাত দ্রব্য এগুলোই মূলত ব্যবসা হয়ে থাকে